জমির মেয়াদ এবং সম্পত্তির অধিকার সুরক্ষিত করার ক্ষেত্রে গ্রামীণ এলাকায় কৃষকরা অনেক সময় চ্যালেঞ্জের মুখে সম্মুখীন হয় তখন আমাদের গ্রামীণ যে পঞ্চায়েত প্রধান বা গ্রামের যারা মান্যগণ্য ব্যক্তি আমাদের গ্রামে কিছু সমস্যা হলে তাদের সো কাছে যাওয়া হয় সমাধান করার জন্য তাদেরকে জানানো হয় যে আমাদের এই সমস্যাটা হয়েছে সেটা কিভাবে আমি সমস্যার হাত থেকে বেরবো তখন একটা জায়গায় গ্রামের মান্যগণ্য ব্যক্তিরা এবং পঞ্চায়েত প্রধান সবাই মিলে একত্রিতভাবে মিলিত হয়ে যার সমস্যা তাকে ডেকে সে কাছে বসে সমস্যাটা সমাধান করে হ্যাঁ এইভাবেই গ্রামের বা যারা সমাজসেবী সমাজের উপকার করে তারা সবাই মিলে একত্রিত হয়ে সমাধান করে তারপর আমাদের আর কোনো সমস্যা থাকে না হয়তো কিছু সমস্যা হয় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তো হতেই পারে ভুল বোঝাবুঝির কারণেই সমস্যাগুলো হয় তারপরে সবাই মিলে বসে যখন সমাধান করে দেয় আবার ঠিক হয়ে যায়